খোলা প্রিয় ছবির মধ্যে বোঝায় যে আমি এই কোনো জায়গায় বেড়াতে গেলাম সেখানে অনেক কিছু আছে পশু পাখি এই পাহাড় পর্বত সেখানে অনেক কিছুই আছে সেখানটায় গেলাম গিয়ে এটা সুন্দর করে এ ক্যামেরায় ছবি তুললাম বা নিজের ফোনে স্মার্ট ফোনে ছবি তুললাম সেই ফোনের ছবিটা আর সুন্দর করে দোকান থেকে বার করে এনে তুলে এ সেটা বাড়িতে এনে অ্যালবামে রাখা বা দিদির বিয়েতে এ ওরকম সবাইকে এ দাঁড়িয়ে এ মা বাবা সবার সঙ্গে ছবি তোলা সেই ছবিটা সুন্দর করে বিয়ে বাড়িতে আনন্দ সবাই সেজে গুজে আছে সবার নিয়ে একটা ছবি তুলে এ আনন্দ করে এ সেটা বাঁধিয়ে এ বাড়িতে রাখা আ্যলবামে রাখা এর মধ্যে এরকম অনেক ছবির নিজের সুন্দর সুন্দর ছবি ই এরকম যে যেগুলো যে ছবিগুলো নিজের পছন্দের ভালো লাগে প্রিয় ও সেই ছবিগুলো সেই ছবিগুলো ওর নিজের কাছে এনে অ্যালবামে রাখা আর রেখে দিয়ে এ অনেক কিছু অনেকজন অনেক বন্ধুবান্ধবদের দেখানো যে এই এই প্রিয় ছবিগুলো আমার কেমন লাগছে দেখতে সবার প্রশংসা করা আর এরকম অনেক রক বান্ধবীদের ছবিও থাকে বান্ধবীদের ছবিও নিজের কাছেই রাখি এই আমার খুব প্রিয় খুব ভালো লাগে ছবিগুলো রাখতে তাই নিজের কাছেই রাখি এই ছবির মধ্যে এটাই বোঝায় সম্পর্ক সম্পর্ক বর্ণনা মানে এটাই বোঝায়